আমি অনুষ্ঠান বাড়ির জন্য মিষ্টি অর্ডার করতে চাই তো আমি অনেক দোকানের ফোন নম্বর জোগাড় করেছি এবং তাদেরকে ফোনও করেছি যে কোন দোকানে কোন কম কম দামে মিষ্টিটা পাওয়া যাবে তো আমি এ রকম করে ফোন করে জোগাড় করলাম নম্বর জোগাড় করে ফোন করেছি তো আমি দেখার দেখেছি কোন দোকানে কিন্তু সেই দোকানে মিষ্টির আবার কোয়ালিটিটা দেখতে হবে তার স্বাদ জানতে হবে যাতে স্বাদ ভালো হয় কোয়ালিটি ভালো হয় সেই রকমভাবে আমি খোঁজ নিচ্ছি যাতে আমি বেশি বেশি বেশি নেব মিষ্টিটা যেহেতু একটা অনুষ্ঠান বাড়িতে বাড়ির জন্য নেব বেশি করে নেব কম দামের যেখানে পাব সেখানে নেব কোয়ালিটি ভালো চাই